হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলুন আচ্ছা বলুন

হ্যাঁ নিশ্চয়ই আমাদের এখানে খুবই মানে পরিষেবা খুবই ঠিকই আছে যেমন ধরুন আপনি খেলতে খেলতে যদি কোনো জায়গায় চোট লাগে বা আঘাত লাগে সেইক্ষেত্রে আমাদের ফার্স্ট এড কিট আছে মাঠের ব্যাপার মাঠ জমি হ্যাঁ শুনুন না আমি বলছি কী আমাদের এখানে শুধু সমতল জমির এবং সেই ঘাসকে চাষ করার পর নির নির্দিষ্টভাবে কেটে সেইভাবে মাঠটা রেডি করা হয়েছে এইখানে ইয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে এবং দরে এবং খুবই জরুরি হলে তখন ইয়ে সেখানে ডাক্তার থাকবেন একজন না সবই চলবে সবই চলবে নিজস্ব নিজস্ব নিজের সেফটি নিজের কাছে তো সবই চলবে প্যাড হেলমেট সবই চলবে হ্যাঁ নিশ্চয়ই ওখানে অ্যাকোয়াগার্ড বসানো থাকবে হ্যাঁ হ্যাঁ বিশ্রামের জন্য কোল্ড ড্রিংস কোল্ড ড্রিংস হ্যাঁ তখন তখন কোল্ড ড্রিংস হুম হুম হুম হ্যাঁ স সমস্ত ব্যবস্থাই আছে ওখানে ইয়ে মানে চেঞ্জিং রুমের একটা ব্যবস্থা থাকবে আর বিশ্রামের সময় চা কফি এবং কোল্ড ড্রিংস ইত্যাদি সব কিছু পাওয়া যাবে হুম হুম

হুম ঠিক আছে